হ্যাঁ অপর্ণা দিপালীদি বলছো হ্যাঁ বলো

হ্যাঁ হ্যাঁ আমার যাওয়ার আমার যাওয়ার খুব ইচ্ছা আছে তুমি বলেছো খুব ভালোই হয়েছে বাড়ির সবাই মিলে তাহলে যাবো শ্বশুর শাশুড়ি আমার ছেলে আমার হাসবেণ্ড সবাইকে নিয়েই যাবো হ্যাঁ আমি শুনছিলাম ওখানে ঠাকুর খুব জাগ্রত কোন কিছু মানত কারলে সেটা পূর্ণ হয় আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করবো যদি যায় তাহলে আমরা বাড়ির সবাই মিলে যাবো আচ্ছা ঠিক আছে পুজু হ্যাঁ পুজো উজো কটা সময় শুরু হবে আর কখন শেষ হবে আচ্ছা তাহলে রাতেই বাড়ি ফিরবে তো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে সবাই হ্যাঁ হ্যাঁ সবাইকে জিজ্ঞাসা করবো এতো জাগ্রত ঠাকুর বললেই সবাই রাজি হয়ে যাবে যাবো বলবে সবারই ইচ্ছা আছে ওখানে পুজো দিতে যাওয়ার ধুমধাম করে পুজো হয় দেখারও খুব শখ আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবাই রেডি হয়ে থাকবো কখন বেরোবে একটু জানিয়ে দেবে হ্যাঁ তাহলে সেটা ভালো হয় জানিয়ে দিলে হ্যাঁ ঠিক আছে